পাখি দেখার সরঞ্জাম কি নেবো সেটা নির্ভর করছে কোথায় পাখি দেখতে যাবো সেই জায়গার উপর যদি কোনো দূর দেশে বাই ওয়াইল্ডলাইফ স্যাঙ্চুরিতে পাখি দেখতে যায় তাহলে সেখানকার জন্য পাখি দেখার সমস্ত সরঞ্জাম যেমন বাইনোকুলার বা স্পটিং স্কোপ সাথে নেবো অথচ যদি বাড়ির কাছে বা বাড়ির বাগানে পাখি দেখতে হয় সেখানে অনেক সময় খালি চোখেই দেখা সম্ভব অথচ যেখানে পাখি দেখতে যাবো তার ওপর নির্ভর করছে আমি কি রকম সরঞ্জাম দিয়ে পাখিটা দেখবো